আমি মহুয়া বলছি বলছি তো যোগেশ মঠ থেকে বলছি আপনি কি চন্দনা মণ্ডল সবজির দোকানদার

তা আমার বাড়িতে একটু কালী পূজা আছে এখন সামনেই তো বর্ষাকাল পড়ে গিয়েছে তা বর্ষাকালে যে সব সবজি ওঠে দরকার প্রয়োজন সেগুলো আমাকে দিতে পারবে এখন যে সচরাচর যেখানে পাওয়া যায় না সেখানে আপনার দোকানটা বড় আছে বলে আমি আপনার কাছে ফোন করেছি হ্যাঁ এখন যেসব সচরাচর যেরম লাগে আলু লঙ্কা ঝাল তেল সবজি ঝিঙে পটল উচ্ছে মূলো এই সব যা যা লাগে সব উঠিয়ে যাবে এইত্তো আর দু দিন পরে আমাদের বাড়িতে কালী পূজা আছে তাহলে কালকের এসে দিয়ে যেয়ে গেলে হবেখন

তা বলছি যে কটায় যেতে হবে মালটার জন্য আচ্ছা ঠিক আছে তা দোকান কখন কখন খোলে

ঠিক আছে আমি একটা লোক পাঠিয়ে দেব তাকে একটু সব কিছু বুঝিয়ে পড়িয়ে দিয়ে দেবেন কেমন তাহলে রাখছি